হ্যাঁ জলি হ্যাঁ বললাম কী যে আমাদের তো এইচএস এবার কমপ্লিট হলো আমি তো বিবেকানন্দ কলেজে অ্যাডমিশান নিচ্ছি তুই কী করবি তুই কি দুয়ার কলেজে

হ্যাঁ হ্যাঁ আমার যা নাম্বার আছে আমি তো বাংলা অনার্স পেয়ে যাবো তুই কী করবি সেটা শুধানোর জন্যই ফোন করছিলাম বিবেকানন্দ কলেজে হ্যাঁ তোরও যা নাম্বার আছে তোরও বাংলা অনার্স হয়ে যাবে তাহলে আমরা দুইজন একসাথেই তাহলে আবার কলেজটাও কমপ্লিট করতে পারবো

হ্যাঁ হ্যাঁ ওটার জন্যই আমি ফোন করছিলাম যে তুই কী করবি সেটা জানার জন্যই ফোন করছিলাম তাহলে আমা আমাদের হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কলেজে গেলেও আমরা একসাথেই যেতে পারবো টিউশান তো আমাদের বাড়ির সামনেই যে ওই যে কী বলে বিশ্ব স্যার আছে যে বিশ্ব স্যারের কাছেই টিউশান নিয়ে নেবো দুজন একসাতেই নেবো তাহলে দুজনে একসাথে যাওয়া আসাটাও হয়ে যাবে কদিন থাকে এখন স্যারের সাথে গিয়ে কথা বলতে হবে কি ক হ্যাঁ হ্যাঁ কলেজে অ্যাডমিশান ভাবছি কালকেই নেবো তাহলে তুইও আসিস তুইও হ্যাঁ তুইও আসিস তাহলে একসাথেই চলে যাবো কালকে আর হলো তুই ওই স্যারের কাছেই তো পড়বি হ্যাঁ হ্যাঁ এটাও ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আগের থেকে স্যারের সাথে কথা বলে এমনিতেও আমাদের পা পাড়াতেই তো চেনা জানা আছে নিয়ে নেবে আমাদের কোনও অসুবিধা হবে না তাও আগের থেকে গিয়ে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক হ্যাঁ হ্যাঁ ওই কালকে আসিস না কালকে একবারেই সব কাজ সারবো হুম হ্যাঁ তাহলে কটায় আসবি আর কলেজে তাহলে দশটার দিকে হ্যাঁ কলেজে দশটার থেকে যাবো আর টিউশান স্যারের কাছে পরে সাড়ে তিনটা চারটার দিকে যাবো হ্যাঁ ঠিক আছে